কয়েকটি জায়গার নাম হলো ভেটাগুড়ি লেটাগুড়ি কোচবিহার ভাটিবাড়ি আলিপুর ভোলার ডাবরি মাঝের ডাবরি চাঁচাকাঁথা কালীবাড়ি নর্থ পয়েন্ট শিলিগুড়ি কোচবিহার দার্জিলিং শালকুমার তোপসিকাটা চক্রাকাতি বাবুরহাট সোনাপুর ফালাকাটা জলপাইগুড়ি ময়নাগুড়ি ইসলামপুর রায়গঞ্জ দমনী দিনহাটা জয়ন্তী পলাশবাড়ি শালবাড়ি জয়গাঁ হাসিমাড়া কালচিনি হ্যামিল্টন লতাবাড়ি কুলসেলিং ভুটান বাবুরহাট গংটক কাশ্মীর শ্রীলঙ্কা ইত্যাদি